আমার কাছাকাছি যে পর্যটন স্থলগুলি আছে তাদের মধ্যে অযোধ্যা উন্নত কারণ অযোধ্যায় যেতে আমাদের প্রত্যেকের খুব ভালো লাগে তার একটি কারণ হল সেখানকার মানুষের ব্যবহার এবং তাছা তাছাড়াও পলাশ ফুলের এক আকর্ষণ যা আমাদেরকে বারবার তার কাছে যেতে বাধ্য করে আমরা যদি অযোধ্যায় যাই সেখানে বিভিন্ন জলাধার আমরা দেখতে পাই যেমন অযোধ্যার একটি দিকে অবস্থিত মুরগুমা সেখানের আবহাওয়া অত্যন্ত সুন্দর এবং খুব সুন্দর এটি একটি পিকনিক ইস্পট আমার মনে হয় প্রত্যেকেরই উচিত একবার পুরুলিয়ার এই রুক্ষ জমির উপর অবস্থিত অযোধ্যা দেখার সেখানে বিভিন্ন জলপ্রপাত আছে যেমন বামনি জলপ্রপাত বামনি জলপ্রপাতের অপূর্ব শোভা দেখা যায় এবং এই সম বসন্তকালে এখানে পলাশ ফুল ফোটে এবং চারিদিক যেন লাল আগুন ছড়িয়ে দেয় এখানকার শাল পাতা খুবই বিখ্যাত এবং এখানকার মানুষের ব্যবহার খুবই ভালো এখানে খুব বেশি আঁখ পাওয়া যায় এবং আঁখের গুড় এখানকার বিখ্যাত এবং এখানে যদি কেউ যায় তাহলে এখানে বিভিন্ন প্রাণী যেমন হাতি ময়ুর হরিণ ইত্যাদিকেও দেখা পাওয়ার সুবর্ণ সুযোগ আছে তাই আমার মনে হয় প্রত্যেকেরই উচিত একবার জীবনে অন্তত একবার হলেও অযোধ্যা পাহাড় আসার